ইশা হালদার দিশা দাস শ্যামল বোস ঝুমা রয় অবন্তী সাহা বিতাংশু গাঙ্গুলি শুভেন্দু হালদার বনশ্রী হালদার বিমল দাস স্বপন সাহা সপ্তপর্ণা ব্যানার্জী সপ্তর্ষি রয়